হ্যাঁ স্বেচ্ছাসেবক বা সমাজের কোনো বা ভালো কাজ করবার উদ্দেশ্যে একটা ট্রিপ আমাদের হয়েছিলো সেটা ওই টুয়ার্ড সুন্দরবন আমফানের সময় যখন সুন্দরবনের একটা বেশ মানে সিক্সটি পারসেন্ট অংশ যখন জলের তলায় বা জলের নিচে বিভিন্ন জায়গা জলের নিচে একেবারেই ঘর জুড়ে জল মানুষ নদীর ভেড়ির উপরে বা মেন রাস্তার উপরে মানুষ পেপার দিয়ে বাঁশ দিয়ে তাঁবু বেঁধে রয়েছে সেখানটায় দাঁড়িয়ে আমরা বারবার আমরা সেখানে পৌঁছেছিলাম পৌঁছানোর পরে দেখেছি প্রচুর পরিমাণে মানুষ দিনের পর দিন না খেয়ে জল না খেয়ে খাবার না খেয়ে তাদের কাছে কোনো রকম যোগাযোগ মাধ্যম নেই তারা ফোনে চার্জ দিতে পারছে না বা আমরা সেটা চেষ্টা করেছিলাম আমরা গিয়ে কিছু শুকনো খাবার পানীয় জল প্রায় প্রায় এক হাজার দেড় হাজার লিটার মতো আমরা পানীয় জল নিয়ে গিয়েছিলাম এবং আমরা প্রায় পাঁচশো প্যাকেট খাবারের ব্যবস্থা করেছিলাম যে সেখানে যাতে গিয়ে আমরা মানুষের মুখে দুটো খাবার তুলে দিতে পারি সেখানে বাচ্চাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা ছিলো দুধ ছিলো এবং আমরা লাইটের ব্যবস্থা করেছিলাম এইভাবে আমরা কাজে গেছিলাম সেখানে কাজ করতে গিয়ে আমরা এই ট্রিপটা আমাদের ভীষণ মানে ভীষণ একটা আনন্দ দিয়েছিলো এই কারণেই যে সমাজের পাঁচটা মানুষকে আমরা একটু হয়তো তাদের বিপদের দিনে তাদের পাশে দাঁড়াতে পারলাম তাদের কাছে তাদের হাতের দিকে হাতটা বাড়িয়ে দিতে পারলাম এবং ওখানে যা যাওয়ার সময় আমরা বারংবার বারংবার দেখেছি যে রাস্তায় প্রচুর মানুষের খাবারের প্রয়োজন ছিল কিন্তু যেহেতু আমাদের বলা হয়ে গেছিলো যে আমরা সেদিন ওইখানেই পৌঁছাবো ওইখানকার মানুষের সত্যি প্রয়োজন ছিলো দীর্ঘদিন ধরে তাদের ওখানে কেউ পৌঁছোচ্ছে না তারা ওই ঘরের হয়তো এক মুুঠো মুড়ি বা এক মুুঠো চাল দিয়ে কোনোরকমভাবে বা এক মুুঠো চিঁড়ে দিয়ে কোনড়রকমভাবে ঘরের পাঁচটা মানুষ খাচ্ছেন বা তিনটে মানুষ খাচ্ছেন সেটা ভীষণভাবে দরকার ছিলো ওখানে পৌঁছানোটা তাই আমরা ওখানে পৌঁছে আমরা মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা মানুষের পাশে থাকতে পেরে আমরা ভীষণ আনন্দিত এবং এই এই যে ট্রিপটি আমাদের হয়েছিলো এটা আমাদের হয়তো বাহ্যিকভাবে কোনো আনন্দ আমরা পাই নি কিন্তু মানসিকভাবে একটা ভীষণ আনন্দ আমরা পেয়েছিলাম